আমরা ভারতবাসী আমাদের ভারতবর্ষে নানা লোকের সমারোহ তাই কবি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতের সরকারি ভাষা হলো হিন্দি তবু আমাদের এখানে নানা ভাষার লোকেরা থাকে বাংলা ভাষার অসমিয়া ভাষা তামিলি ভাষা তেলুগু ভাষা মালায়ালম ভাষা মারাঠি ভাষা গুজরাটি ভাষা পাঞ্জাবি ভাষা নাগা ব্রিজ ভাষা সাঁওতালি ভাষা ইত্যাদি এখানে সব ধরনের ভাষার মানুষেরাই থাকে সেই এই জন্য আমাদের এখানে ছোট ছোট গ্রামে নানা ধরনের ভাষা সবরকম ভাষা প্রচলিত তাই আমরা সবার সাথে মানিয়ে নেওয়ার জন্য আমাদের হিন্দি ভাষাটা সবাই ইউজ করে